একটি বাগান করার জন্য আমি যে সমস্ত সরঞ্জামগুলি ব্যবহার করি সেগুলি হলো কোদাল কাস্তে বালতি মগ ইত্যাদি সরঞ্জাম একটা বাগান তৈরি করতে যে সমস্ত লাগে সাথে বাগানের মাটিটা যাতে ভালো হয় তার জন্য আমরা গোবর সার ব্যবহার করে থাকি সাথে কীটনাশক রাসায়নিক এই সমস্ত ব্যবহার করে থাকি এবং হ্যাঁ তা আমরা যার জন্য ব্যবহার করি সে কারণটি হলো যাতে যে সমস্ত ওই বাগানে যে সমস্ত সবজি ফসল লাগাবো সেই ফসল সবজি যেন খুব ভালো ফসল হ ফসল হয় সবজি যাতে ভালো হয় এ জন্য গোবর কীটনাশক এ সমস্তগুলি ব্যবহার করে থাকি আর একটা বাগান তৈরি করার পক্ষে এ সমস্ত জিনিসগুলি দরকার প্রয়োজনীয় বিশেষ সেরকম কিছু আমার জানা নেই